কাল্পনিক হোক বা বাস্তব নাটক হোক চাই উপন্যাস যদি লেখার মধ্যে রস থাকে পাঠকদের মন অবশ্যই অবশ্যই ছুঁয়ে যাবে কিন্তু অনেক অনেক উপন্যাস থাকে যেগুলো মানুষের মনে অনেকদিন গেঁথে থেকে যায় এবং শুধু গেঁথেই থেকে যায় না তাদের মানুষদের চরিত্রের মধ্যেও সেই সব উপন্যাসের প্রতিফলন পরিষ্কার ভাবে দেখা যায় তারা যা করে তাদের হাঁটা চলা তাদের কঠা কথা বলা ভঙ্গিমা পুরোটাই তাদের একটা লেখার উপর নির্ভর করে থাকতে পারে যদি সেসব লেখা ততোটাই মানুষের প্রাণ ছুঁয়ে দেওয়ার মতো হয় আমার প্রিয় লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মধ্যে আমি যে বাস্তব ধর্ম দেখতে পাই তার মধ্যে যে বাস্তবের এক একটা চিত্র সে যেভাবে তুলে ধরে সেগুলো সত্যি প্রশংসনীয় তার প্রত্যেকটা লেখা চরিত্রহীন থেকে শুরু করে প্রত্যেকটা উপন্যাসের এক একটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো আমি বরাবরই শরৎচন্দ্র সমগ্র অনেকবারই পড়েছি আমি সবাইকে বলবো যাতে এই সমগ্র পড়ানো হয়